হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ আমি তো ছেলে হ্যাঁ হ্যাঁ আমি তো পাঠাই তবে কতদিন আগে বলুন তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বলুন কী বলতে চান ও আচ্ছা একটা জিনিস দেখুন যে জিনিসগুলো দিয়েছি ওইগুলো তো আর আমরা তৈরি করি না তাছাড়া আমি যখন আপনারা নিয়েছিলেন তখন আমি বলেছিলাম এই জিনিসগুলোর কোয়ালিটি মিডিয়াম মানের হতে পারে আর তাছাড়া ইলেকট্রিকের কাজের জন্য একটু ভালো জিনিস লাগানো দরকার নাহলে সেগুলো বেশি দিন লাস্টিং করে না আর নষ্ট হয়ে যায় তাছাড়া এগুলো কিন্তু আবার হাঁ ব্যবহারের উপরেও নির্ভর করে এখন আপনি বলছেন যে খারাপ হয়ে গেছে এখন দেখতে হবে ব্যাপারটা কী করা যায় হ্যাঁ সে তো কিন্তু দেখুন আমি তো সেল করি এখন কম্পানিরটা কম্পানি যদি সেগুলো কোয়ালিটি ঠিকঠাক না করে এবারে কম্পানিতে ক্লেম করতে হবে আচ্ছা আমার হাতে অপশান আছে অপশান আছে বলতে আমি কম্পানিকে ক্লেম করতে পারি এবং ওইগুলোকে আবার বিনিময়ে কিন্তু আপনাকে প্রোডাক্ট নিতে হবে মানে জিনিস নিতে হবে আমি ওগুলোকে চেঞ্জ করে দিতে পারি কিন্তু যেহেতু আপনি দামী প্রোডাক্ট নেবেন সেহেতু আপনাকে কিন্তু আরও কিছু পে করতে হবে নাহলে হবে না আপনি বলছেন আমি চেষ্টা করতে পারি কিন্তু কিছু তো দিতেই হবে কারণ আমি তো আর আমার নিজের থেকে দিতে পারি না তাছাড়া ওই জিনিসটা আমার নিজস্ব নয় ওগুলো কোম্পানি থেকে আসে এবং সেগুলো আমি সেল করি ভালো জিনিস নিতে গেলে সমস্যা হয়েছে বা যে সেটিং করেছে বিনিময়ে না হয় আমি তাকে আবার পাঠাবো তার তাকে আপনাকে কিছু দিতে হবে না কিন্তু জিনিস নিতে গেলে আপনাকে তো পেমেন্ট করতে হবে আমি রিটার্ন করতে পারি এই সুবিধাটা দিতেই পারি না সে ঠিক আছে অসুবিধা নেই কারণ আমাদের হ্যাপি কাস্টোমার দরকার ওকে ধন্যবাদ সমস্যা হলে আবার বলবেন